আমাকে যদি বলো ক্লাবে বই পড়ার কথা তবে আমি বলবো আমি কোনো ক্লাবে গিয়ে বই টই পড়ি না কারণ আমি বাড়িতে বই পড়েছি হ্যাঁ তবে অনেক গল্পের বই আমি বাড়িতে পড়েছি তার মধ্যিখানে যে গল্পের বইটা আমি পড়েছি আমার খুব ভালো লেগেছে সেটাই হলো পথের পাঁচালী হ্যাঁ পথের পাঁচালী বইটা পড়তে গিয়ে আমার তিনটে চরিত্রর কথা খুবই আমার মনে হয় অপু দুর্গা আর ওর ঠাকুমার কথা তবে হ্যাঁ এই বইটা লিখেছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের লেখা তো অতুলনীয় ওর লেখা নিয়ে বলার কিছু নেই আমার তবে এই সিনেমাটা দেখে বা পড়ে যেটুকু আমি বুঝেছি আমি প্রথম বইটা পড়েছিলাম তারপর সিনেমাও দেখেছি যেটুকু আমি বুঝেছি উনি এটা নিয়ে অনেক বাংলাকে ধরেছে তুলে ধরেছে আর এটাকে অনেক কিছু বোঝাতেও চেয়েছে বইটা নিয়ে সেই হিসাবে একটা কথাই বলবো যে সত্যজিৎ রায়ের মতো লেখক আর হয় না ওনার সিনেমা মানে বুঝিয়ে দেয় সিনেমা বা জানানো সিনেমা